মাছ ধরার বিষয় নিয়ে এমন কিছু আমি জানি যা হয়তো অন্য কেউ জানে না তো যেমন আমাদের এখানে বড়শি দিয়ে মাছ ধরা হয় ওই যে বড়শিতে এ বড়শিতে ডগে লাগানো থাকে এ কাঁটা সেই কাঁটা থেকে মাছ কাঁটাতে মাছ মাছ খেয়ে সেই কাঁটার সাহায্যে মাছ তোলা হয় সেই কাঁটায় আমরা আটা গুলে সেই আটা টাইট করে মেখে এ সে আটা কাঁটাতে আটকে দিই যা যাতে সেই কাঁটা কাঁটায় আটাটা মাছে খেতে আস এসে সঙ্গে সঙ্গে আমরা মাছ তুলে নিই যাতে সেই কাঁটাটা খেতে এসেই বড়শিতে আটকে পড়ে সেই মাছ তারপর আবার বিভিন্ন রকমের আরও ও খাবার রয়েছে যেই খাবারগুলো মাছেরা খেতে পছন্দ করে সেই খাবারগুলো ওই কাঁটার মধ্যে আটকে যে বড়শিতে বড়শি পুকুরে ফেললে মাছ উঠে আসে তারপর যে চাটুনি জাল যেই জালগুলো ও দিয়ে যে জালগুলো ও পুকুরের জল যেদিকে বেরোচ্ছে সেখানে দিয়ে রাখলে এ পুকুরের যে মাছ থাকে সেই মাছগুলো সেই জালে পড়ার সম্ভবনা থাকে তারপর এখানে এই গাঁতি ব্যবহার করা হয় যেটা যে কাট কাঠের একটা জিনিস যে জিনিসটা এমনি পুকুরের বা লালার নালার গায়ে রাখলে এ সেটায় মাছ আটকে পড়ে অনায়াসে আজকে সকা যেমন কিছু দিন আগে রেখে আসলে এ তার দেখা যায় যে এ সেই মাছটা দু দিন তিন দিনের মাছও সেটা তাতে ধরা থাকে আজকে গিয়ে আমি গাঁতিটা রেখে আসলাম তো কালকে যখন গিয়ে দেকবো ও যদি সেইখানটা দেখি কোনো মাছ পেরোয় সেই মাছটা কিন্তু আর পেরোতে পারবে না সেই গাঁতির মধ্যেই আটকে পড়বে এবং সেই মাছ সেই মাছটা অনায়াসেই আমার হয়ে যাবে